হ্যালো হ্যাঁ হ্যাঁ দাদা আমি যে মঞ্জুসা থেকে শাড়িটা কিনেছি শাড়িটা খুব ভালো বেরিয়েছে থ্যাঙ্কইউ দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি হ্যাঁ আপনি যে শাড়িটা দিয়েছেন আমি আমি খুব খুশি হয়েছি এবং আমার শাড়িটা যেই শাড়িটা সিল্কের শাড়িটা দেখেছে যে যে দেখেছে সবাই খুব হ্যাঁ সবাই খুব প্রশংসা করছে আমি আমি আপনি আবার অর্ডার পাবেন হ্যাঁ কালারটা হয়তো অন্য হ্যাঁ কালারটার জন্য হয়তো অন্য কালার চাইছেন হ্যাঁ আপনার আরো দু চারটে শাড়ি শাড়ির অর্ডার হবে খুব ভালো শাড়িটি হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবাই খুব প্রশংসা করেছে থ্যাঙ্কইউ দাদা